সদ্য জন্ম নেওয়া শিশুদের যত্ন খুব সাবধানতার সঙ্গে নিতে হবে যাতে কোনোভাবে তাদের শৈশব কোনোভাবে কোনো আঘাত পাপ্ত না হয় এছাড়া তাদের জন্মের প্রথম বছর মধ্যে পথম ছমাস মায়ের দুধই হল একমাত্র খাবার ছমাসের পর থেকে তাদের বিভিন্ন রকম নরম জাতীয় খাবার সরবরাহ করতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে যাতে তাদের বৃদ্ধি বিকাশ খুব ভালোভাবে ঘটতে পারে এবং কোনোভাবে যেন চোট আঘাত না লাগে সেদিকে বিশেষভাবে যত্নবান হতে হবে এবং টিকাকরণ ঠিক সময়মতো করতে হবে